হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ আমি ইলেকট্রিক দোকানের মা তারা ইলেকট্রিক দোকানের হেল্পার বলছি হ্যাঁ আমাদের এই মা তারা স্টুডিও বা দোকানে নানা ধরনের সব রকমের অনুষ্ঠান বা অকেশনে যে সমস্ত আলোকসজ্জা বা আলো মাইক সমস্ত আমাদের এই দোকানে পাওয়া যায় তো আপনি যে সমস্ত জিনিসগুলি আপনার দরকার সে সমস্ত জিনিসগুলি আমাকে একটা ফর্দয় লিখে আমাকে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর আমি সেগুলি রেডি করে রাখব এবং অ্যাডভান্স সামান আপনাকে কিছু টাকা দিতে হবে তাহলে আপনার জন্য রেডি করে রাখব আপনি যবে চাইবে তবে এসে নিয়ে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমার এই নাম্বারের ফোনপে আছে আপনি দেখবেন পেয়ে যাবেন হুম হুম হুম হুম বুঝতে পারছি হ্যাঁ আর হচ্ছে আমাদের যে এখানে কিন্তু আজকে দিদি আপনি যদি কালকে চান তাহলে একটা জিনিস পাবেন না কালকে আমাদের স্টকে যা ছিল সব নিয়ে চলে গেছে ডিজে আলোগুলো তো কালকে যদি হয় তাহলে ওই জিনিসটি পাবেননা ওই জিনিসটা বাদে অন্যান্য জিনিস পাবেন এবং আপনি যদি কালকে বাদে অন্য দিন নিতে চান তো ওই সব জিনিস সব রকমই জিনিস পাবেন ও তাহলে তাহলে পেয়ে যাবেন তাহলে আপনি যে জিনিসটি চাইবেন সে জিনিসটি পেয়ে যাবেন বুঝেছেন হ্যাঁ আপনি তাহলে ফর্দ করে পাঠিয়ে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন